হ্যাঁ আমি আমার আবাসস্থল থেকে অন্য জায়গায় পাখি লক্ষ্য করেছি আমি এখান থেকে সুন্দরবন এলাকায় গিয়েছিলাম সেখানে আমার চোখের একটি পাখি লক্ষ্য হয়েছে এটি পাখি আমার চোখে পড়েছে যে পাখিটি আমি কোনো দিন আমার এলাকায় দেখিনি আমার এলাকায় এরকম পাখি আমি কোনো দিন লক্ষ্য করিনি আম পাখিটিকে আমার দেখা পাখিগুলোর সঙ্গে তুলনা করলাম দেখলাম পাখিটি সম্পূর্ণ ভিন্ন পাখিটির আমার এলাকায় কোনো দিন দেখা যায়নি তাই আমি ভালোভাবে পর্যবেক্ষণ করলাম পাখিটির রঙ বোঝার চেষ্টা করলাম পাখিটি কোনোভাবেই আমার এলাকার পাখির সাথে মেলে না